আপনার এলাকায় পরিবহন পদ্ধতিতে কী কী জিনিস উন্নত করা উচিত এমন কোন রুট আছে কি যেখানে বাস ট্রেন সবসময় ভিড় থাকে যেমন ভ্রমণের সমস্যাযুক্ত কিছু জিনিস কী কী আমাদের এখানে যেমন বাস ট্রেন সব সময় ভিড় থাকে যাতায়াতের অসুবিধা হয় যেমন লোকাল ট্রেনগুলি আমরা যাতায়াত করতে প্রায় সমস্যা হয় যেমন লোকাল ট্রেনগুলো ভিড় থাকে বেশি তেমন আমাদের যাতায়াতের অসুবিধাও হয় ভ্রমণে কোথাও আমরা যাবার সময় বিরক্ত ফিল করি তারপরে যেমন বাস বাসে যাতায়াত করার সময় এরকম আমরা প্রায় টাইম দেখি যে বাসে কোনো মেয়েদের জন্য আলাদা সিটের ব্যবস্থা নেই তেমন এমন সময় অনেক সময় ভিড় হয় যে আমাদের যাতায়াত করার সময় হেঁটে দাঁড়িয়ে যাতায়াত করোত্তে হয় বাসে ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতায়াত করো্তে হয় তারপর যেমন আমাদের যেমন রিক্সা অটো টোটো এগুলোতে এরকম যাতায়াতের সময় খুব অসুবিধা হয় কারণ সব গাড়ি থাকে সব সময় ভর্তি এবং খালি ফাঁকা গাড়ি কোথাও পাওয়া যায় না এবং বাস ট্রেন সরকার থেকে আরও কিছু ব্যবস্থা করার জন্য এবং উন্নত করার জন্য কিছু উপায় করা উচিত যাতে আমাদের যাতায়াতের কোনো সমস্যা না হয় তারপর যেমন ভ্রমণের সময় আমরা কোথাও ঘুরতে যওয়ার সময় যেমন বাসে ট্রেনে যাতায়াতে খুব অসুবিধা হয় সব সময় ভিড় তারপরে আমরা কোথাও দূরে কোথাও ভ্রমণ করতেে গেলে যেমন বাসে ট্রেনে দাঁড়িয়ে কিংবা বাসে যাত্রার সময় পকেট মারে আমাদের মানিব্যাগ ফোন এমনকি সোনার কিছু মানে চুরি করেও নিয়ে যায় তারপরে আমাদের কোথাও যে সুস্থভাবে কিছু করবো কি নেবো তখন আমাদের সেই উপায় থাকে না কারণ এতো ভিড় থাকে তারপর যেমন ভ্রমণের সমস্যাযুক্ত কিছু জায়গা আছে যেগুলো যাতায়াতের সময় এত ট্রাফিক গাড়িতে যেমন আমাদের যাবো এত ট্রাফিক জাম থাকে যে আমরা যাতায়াতের সময় ধরো যেতে আমাদের সময় বেশি লাগে এবং যাতায়াতের সময় সময় সাস্ত্র সবই বেশি লাগে তারপর যেমন বাসে যাওয়ার সময় প্রায় টাইম আমাদের দাঁড়িয়ে যেতে হয় কোথাও সিট মেলে না এবং মহিলাদের জন্যে কোথাও সিট থাকে না ফাঁকা যে তারা বসে যাবে এবং আমরাও বসে যাবো তারপর ট্রেনের সব সময় ভিড় থাকে এবং যাতায়াতের সময় সব সময় প্রায় অসুবিধা হয় তারপর যেমন কিছু জায়গা আছে যেগুলো সব সময় ভিড় থাকে এবং আমাদের যাতাত্র অসুবিধা হয় যেমন ট্রাফিক জাম তারপরে আরও অনেক কিছু যাতে আমাদের সাই বাইকে এবং গাড়িতে যেতে খুবই অসুবিধা হয়